আমি কিছু দিন আগে দশ পনেরো দিন আগে আমি একটা মৌসুমি থেকে শাড়ি নিয়েছিলাম শাড়িটা দেখতে খুবই ভালো লাগছিলো সেই চকচকে শাড়ি দেখে আমি নিয়েছিলাম কিন্তু শাড়িটা ব্যবহার করে এক দিন দুদিন ব্যবহার করার পর যখন জলে ডোবাচ্ছি তখন দেখছি সব রঙ উঠে যাচ্ছে এবং খসখসে পরে কোনো আরাম নেই ওই শাড়ি আমি কোনো দিন নেবোও না আর কেউ নিতে চাইলে আমি তাকে মানা